আজকাল সরকার বহু প্রকল্প চালু করেছে স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট কার্ড কন্যাশ্রী রুপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার আমি যেমন লক্ষ্মীর ভাণ্ডার পাই আমার বোন সেরকম লক্ষ্মীর ভাণ্ডার পায় না সে হচ্ছে কন্যাশ্রী রুপশ্রী দুই পেয়েছে স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছে করেছিলাম করার ফলে আমার বাবার একবার পা ভেঙ্গে গিয়েছিল পা ভাঙ্গার সঙ্গে পরে একটা বড়ো নার্সিং হোমে ভর্তি করেছিল বহু টাকা লাগতো ওই স্বাস্থ্যসাথী কার্ডটা ছিল বলে বললো যে কম খরচে হয়ে যাবে স্বাস্থ্যকাটি স্বাস্থ্যসাথী কার্ডটা দেখানো হল স্বাস্থ্যসাথী কার্ডটা দেওয়ার ফলে অনেক টাকাটা কমে গেলো টাকার পরিমাণটা অনেক কমে গেলো স্বাস্থ্যসাথী কার্ড সবারই করা উচিত যার কারণে মানুষ অনেক উপকারিতা পাচ্ছে পাবে আরও ভালোভাবে হবে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য স্বাস্থ্যসাথী কার্ড ওই জন্য সবার করা উচিত